আমাদের ধারে কাছে বা কাছাকাছি আমি বামুনঘাটের আশেপাশের কথা বলছি আমার ওখানে এয়ারপোর্ট আছে অনেক কিছু পার্ক আছে যদি আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলি ধরো পশ্চিমবঙ্গের আশেপাশে বা দীঘায় যেতে পারলে সমুদ্র দেখা যাবে দার্জিলিংয়ে গেলে পাহাড় দেখা যাবে নর্থ বেঙ্গলে গেলে জঙ্গল দেখা যাবে ওদিকে সুন্দরবন গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা যাবে তো আমাদের পশ্চিমবঙ্গের চারিদিকেই পর্যটক যেতে পারে ঘোরার অনেক জায়গা আর আমাদের এখানে বিশেষ কিছু নেই ঐতিহাসিক জায়গা আর আর কিছুই বেশি কিছুই জানি না যদিও আছে হয়তো কিন্তু আমি এদিকের আশেপাশে বেশি কিছু বেরোই না বা কিছু জানা নেই বলতে গেলে দীঘায় একবার সমুদ্র বলতে গেলে মন্দারমণিতে যেতে পারে সমুদ্রে যেতে পারে আর সমুদ্র দেখতে গেলে বকখালি যেতে পারে এই তিন জায়গায় গেলেই আপনি সমুদ্র দেখতে পাবেন তো পর্যটকদের এখানে যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থাও আছে বাস আছে ট্রেন আছে প্রাইভেট গাড়িও আছে আর আমাদের এখানে মানুষজনও খুবই ভালো একে অপরের সঙ্গে ভালো ব্যবহার আর খাদ্যের কথা বলি আমরা বাঙালি মাছ ভাতেই বাঙালি তাই বলে যে শুধু মাছ খাই তাই বলে না আমরা চিকেনও ভালো রান্না করতে পারি সব কিছুই ভালো রান্না করতে পারি আমাদের হাতের রান্না যদি কেউ খায় তাহলে সে বুঝতে পারবে তো পর্যটকদের অনুরোধ করবো যেখানেই ঘুরতে যাচ্ছে সেখানে স্থানীয় রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট থেকেই খাওয়া উচিৎ এবং সব খাবারই ভালো সব বিশেষ করে মাছের আইটেম আছে চিকেনের আইটেম আছে এগুলি ভালো

এইটুকুই বলার ছিল